পশ্চিমবঙ্গের যে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় রয়েছে তারা কিন্তু একে অপরকে সহযোগিতা করে এবং সমর্থন করে এই বিষয়ে যদি বলতেই হয় তাহলে প্রথমেই বলব যে আমাদের পুরুলিয়াতে ব্যবসা প্রথমত প্রধান ব্যবসা যদি বলেন তাহলে কিন্তু চালের ব্যবসা রয়েছে সবজির ব্যবসা রয়েছে এবং গোলদারি যে দোকান নুন মশলার যে দোকান তার কিন্তু চাহিদা সব থেকে বেশি এই ব্যবসাটি বেশিরভাগ মানুষই কিন্তু তাদের জীবিকা হিসেবে বেছে নিয়েছেন সেই ব্যবসার উপর নির্ভর করেই কিন্তু এক মানুষ অপর মানুষকে সহযোগিতা করে এইভাবেই যে তারা কোথার থেকে মাল তোলে কীভাবে বিক্রি করেন কতটা ছাড় দিয়ে বিক্রি করেন সেই সবভাবেই কিন্তু সমর্থন করে চলেছে